আমার প্রিয় সাঁতারের গন্তব্যস্থল হলো ও হ্রদ আমি হ্রদে বা পুল যেখানে ছোট ছোট ও যেই পুলগুলো রয়েছে সেখানেও সাঁতার কাটতে আমি পছন্দ করি এবং আমি খুব ভালোভাবে সেখানে সাঁতার কাটি বা হ্রদেও আমি কখনও কখনও সাঁতার কেটে থাকি আমি অনেক সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি সেখানে আমি খুব ভালো পারফর্ম্যান্স না করতে পারলেও সেখানে আমি চেষ্টা করেছি হয়তো ফার্স্ট হতে পারিনি কিন্তু লাস্ট হলেও আমি চেষ্টা করেছি এবং আমার এলাকায় অনেক জলাশয় রয়েছে যেখানে আমি সাঁতার কাটি অনেক সময় কী করি সব বান্ধবীরা মিলে একসাথে যাই চান করতে গিয়ে আমরা সেখানে সাঁতার কাটি অনেকক্ষণ টাইম লেগে যায় চান করতে গেলে কেননা আমরা সেখানে গিয়ে তো সাঁতার কাটি সেই জন্য আমাদের অনেকটা টাইম লেগে যায় আর আমার সাঁতার কাটতে আমি খুব ভালোবাসি সেক্ষেত্রে আমি যেখানে জল দেখলে আমার মনে হয় যে ইশ্ জলাশয়েই আমি গিয়ে সাঁতার কাটি আমার খুবই ভালো লাগে সাঁতার কাটতে